হ্যাঁ আমি একটি বাসের যাত্রিবাহী বাসের বর্ণনা দিতে পারি যেখানে চালকের আসন থাকে চালকের আসনে একজন ড্রাইভার বসেন তার পাশে একটা তার উপরে স্টোরেজ ক্যারিয়ার থাকে যেখানে জিনিসপত্র রাখে আমি একদিন দেখলাম সেখানে কন্ডাক্টর তাদের যে টাকাপয়সা রাখার যে ব্যাগ সেখানে রাখেন বিভিন্ন রকম জলের বোতল থেকে খাদ্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তারা উপরে স্টোরেজ ক্যারিয়ারে তারা রাখে তারপর জানলা বাসে অনেকগুলো জানলা থাকে জানলা তারপর আসন থাকে বাসের সামনে ড্রাইভারের পিছনে একজন থাকে তার ড্রাইভারের পাশে পাঁচ ছটা সিট থাকে তার পিছনের দিকে দুই সাইডে সারিবদ্ধ ভাবে সিট থাকে এবং বাসের পিছনে একদম পিছনের থেকে সামনের দিক থেকে সিট থাকে তার পর ডিজেলে চলে হ্যাঁ বাস ডিজেলে চলে আর আপনি কোথায় বাসে ভ্রমণ করেছেন আমি বাসে ভ্রমণ করে এ দিকে তোমার নেবুখালি থেকে হিঙ্গলগঞ্জ বা আমাদের নবদুর্গা আমাদের যে সিউড়ি থেকে বাসে উঠে ভ্রমণ করেছি সেখানে সেখানে বাসে ভ্রমণ করে আমি সেখানে বিভিন্ন ভাবে উপকৃত হয়েছি সেখানে দেখেছি বাসে ড্রাইভারদের কত সুখ্যাতি সুক্ষ্ম নৈপুণ্য সেখানে কত সুন্দর করে তারা বাস চালান কত তারা একদম খুঁটিনাটি বাসের সব কিছু তাদের জানা কত মাপ কোথায় গেলে থামবে কোথায় গেলে বাস চলবে সব কিছুই তারা জানা থাকে